যদি সুযোগ পাই তাহলে আমি আমার রাজ্যের শিল্পশৈলীগুলি অবশ্যই অন্যান্য দেশকে দেখাতে চাইব তার কারণ হলো আমাদের রাজ্যের সাধারণ মানুষরা অনেক রকম হস্তশিল্প তৈরি করতে জানেন যেমন অনেকে পুরানো জামা কাপড় দিয়ে পাপোশ সুন্দর সুন্দর ফুল আরও বিভিন্ন ধরনের জিনিস বানাতে জানেন আমি অবশ্যই চাইব সেই সব কিছু অন্যান্য দেশকে দেখাতে যে আমাদের দেশের শিল্পশৈলীগুলি কত সুন্দর